পশ্চিমবঙ্গের জীবনধারাকে রূপান্তরকারি প্রধান সাংস্কৃতিক প্রভাবগুলির মধ্যে ধর্ম ভাষা ইতিহাস এবং ভূগোলই গুরুত্বপূর্ণ দুর্গা পুজো ও সরস্বতী পুজো এবং জামাই ষষ্ঠীর ধর্মীয় উৎসবগুলির মধ্যেও সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য ফুটিয়ে তোলে বাংলা ভাষা এবং সাহিত্য এই সাংস্কৃতিক গভীরভাবে ফেলে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে যেমন ব্রিটিশ রাজত্ব এবং স্বাধীনতা আন্দোলনে মানুষের স্বাধীন জীবনধারাকে বিষয় বিশেষ ছাপ রাখে ভূগোল বিশেষত্ব এবং নদী এবং কৃষি জীবনের প্রক্রিয়ায় অন্যতম ভূমিকা পালন করে এবং জামাই ষষ্ঠী বল বা দুর্গা পুজো এইসব ধর্মীয় বা অনুষ্ঠানে যে সমস্ত আমরা আনন্দ এবং উৎসব করি তার একটা অন্য রকম ছাপ আমাদের বাংলায় রয়েই আছে যেমন যে জিনিসের যে হয় যেমন দুর্গা পুজো দুর্গা পুজোর মরশুমে বা অনুষ্ঠানে আমরা আনন্দ এবং অন্য রকম জীবনি শক্তি অনুভূতি করি বাজি ফাটানো ঠাকুর দেখা এবং আলাদা আলাদা ভাবে ঐতিহ্য উপভোগ করি প্রত্যেক বছর প্রত্যেক বছর মা দুর্গা আসে এবং অনেক আনন্দ এবং স্বাদ আহ্লাদ ভালোবাসা সব কিছু নিয়ে আসে এবং চলে যাওয়ার সময় সব কিছু নিয়েও চলে যাচ্ছে সেরকমই জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী ব্যাপারটা হলো জামাই ষষ্ঠী যখন নতুন জামাই বাড়িতে আসে তো শাশুড়ি মায়ের একটা কর্তব্য বা পরিবারের একটা কর্তব্য থেকে থাকে তাকে আদর আপ্যায়ন এবং যাবতীয় যা প্রয়োজন তার সব কিছু পূরণ করা তার সেই একটা দিনের জন্য তাকে রাজকীয় উপহার দেওয়া এবং এই বিষয়গুলো মাথায় রাখা যে জামাই কোনো রকম বা জামাই ষষ্ঠীর দিন কোনো রকমভাবে জামাইকে অসন্তুষ্ট বা তার সাথে খারাপ ব্যবহার কিছু করা উচিত নয় এক একটা ধর্মীয় অনুষ্ঠানে যেমন সরস্বতী পুজো সরস্বতী পুজো আমরা সব সকালে উঠি অঞ্জলি দিই এবং সেই অঞ্জলি দেওয়ার সময় আমরা খালি পেটে অঞ্জলি দিই এবং এই কারণ বা ওই আনন্দ অঞ্জলী দেওয়ার পর সরস্বতী পুজোয় ঘুরতে বেরানো এইসব আনন্দগুলো ছোটো ছোটো আমাদের মনকে খুব উৎসাহিত করে এবং আনন্দময় করে জামাই ষষ্ঠী বলো জামাষষ্ঠী হলো দুর্গা পুজো বা সরস্বতী পুজো এরকমই অন্যান্য আরও ধর্মীয় অনুষ্ঠানে আমাদের আরো উপভোগ এবং আনন্দ বেড়ে ওঠে এক একটা সময় এক একটা এক একটা সময় এক একটা ধর্মীয় অনুষ্ঠানকে আমরা ঘিরে অনেক আশা ভালোবাসা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকি এবং চলে যাওয়ার সময় সেই আশা আকাঙ্ক্ষাগুলো নিয়েও চলে যায়